বাড়িতে যদি আমরা থাকি চার পাঁচজন তা সবার তো আর একটা ব্যবসা নিয়েই তো চলে না সবার সংসার সবার সু অসুখ বিসুখ সবার সংসারের নিয়ে এ অনেক অনেক ব্যবসা থাকে এ যেরকম আমরা যেরকম বাড়িতে পোলট্রি থাকে এ ওরকম নিজেদের বাড়ির লোকেরাও বাইরে সবজি ব্যবসাও করে এ বা বাড়িতে প্যান্ডেলের ব্যবসা আছে এরকম বাচ্চাদের স্কুল পাশ লাভ করাতে গেলে নিজেদের খরচ খরচা বজায় করতে গেলে সব দিকে দেখতে হবে সবার এক এক রকমের ব্যবসা নিয়ে এক এক রকম সবাই ব্যস্ত ও তাই সেই জন্য ও আমরা যে কোনো ব্যবসা করি তা সব রকমেরই ব্যবসা থাকে এই একটা ব্যবসা নিয়ে কি আর মানুষের জীবন চলে সবার জীবনে সবার সব রকমের ব্যবসা চলে কেউ নিজের কাজ নিয়ে ব্যবসা করে এ কেউ নিজের সবজি ব্যবসা করে বা কেউ আমাদের বাড়িতে পোলট্রি ব্যবসা নিজেরাও পোলট্রি ফার্ম করি কি বা প্যান্ডেলের ব্যবসা করি